আমি ভিডিও গেম সম্পর্কে খানিকটা সচেতন কারণ এগুলো আমি ঠিকঠাক খেলি না কারণ এগুলোতে খানিকটা সময় অপচয় আবার এদিক এদিক দিয়ে খানিকটা সুবিধাও আছে কেউ কেউ এগুলো খেলে এনজয় করে এবং কিছু টাকাও ইনকাম করে হুম আমি অনেককেই দেখেছি ঘন্টার পর ঘন্টা এই ভিডিও গেম খেলে এবং তারা পছন্দও করেন কিন্তু বাস্তবে হয়তো আমি সেটা কম খেলি আবার বাড়িতে বাচ্চাদেরও দেখেছি তারা ভিডিও গেম খেলতে তাদেরকে তারা বেশ মজা করেই খে খেলে হ্যাঁ এনজয় করে বিভিন্ন রকম খেলা আমি দেখেছি যেরকম ক্রিকেটও খেলে ফুটবলও খেলে ক্যারাম বোর্ড খেলে দাবা বিভিন্ন রকম খেলা বিভিন্ন রকম ভাবে খেলা যায় তবে কিছু সুবিধা আছে ভিডিও গেমের যেমন দাবা খেলতে এসে খানিকটা মস্তিষ্কের কাজ ক কাজ হয় বেশ যে কোনো খেলা খেলতে মোটামোটি মস্তিষ্ক খাটাতে হয় ভিডিও গেম সম্পর্কে এবং সেগুলো খেলতে খেলতে তাদের একটা মজা হয়ে গে তারা খেলে যদিও আমি সে একটু কম খেলাধূলা করি ভিডিও গেমগুলো কারণ আমার সেটা সঠিক মনে হয় না হয়তো